আমার অঞ্চলে নির্দিষ্ট গুণন নিদর্শন বা অনন্য কিছু কৌশল অনেক কিছুই রয়েছে যেমন কাঁথা তৈরির কাজ বা এমব্রয়ডারির কাজ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পরিবারই জরির কাজও করে থাকেন অথবা তামার কাজও করে থাকেন তারা পরিবারগতভাবেই এই কাজগুলি করে থাকেন এবং এই ব্যবসা যথেষ্ট পরিমাণ উন্নতি লাভ করেছে আমি একবার একটি কাঁথা তৈরি করার চেষ্টা করেছিলাম সেই কাঁথাটি তৈরি করার সময় আমাকে যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল যেহেতু আমার কাঁথা করার জন্য আগে থেকে কোনও অভিজ্ঞতা ছিল না সেইবারেই প্রথমবার ছিল তাই যথেষ্ট সম্মুখীন হতে হয়েছিল চ্যালেঞ্জের আমি ছুঁচ সুতো ঠিকমতো ব্যবহার করতে পারছিলাম না তাছাড়া আমি কাঁথার ওপরে কতগুলি ফুলের ডিজাইন করার চেষ্টা করেছিলাম সেই ডিজাইনগুলো সঠিকমতো হচ্ছিল না তার ফলে আমাকে সেগুলি বারবার খুলতে হচ্ছিল এবং নতুন নতুন করে আবার করতে হচ্ছিল বারবার একই কাজ করার ফলে বিরক্তি লাগছিলো কিন্তু এতটা বিরক্তিকর হওয়ার পরেও হার না মেনে আমি আমার কাজ চালিয়ে গিয়েছিলাম এবং একসময় আমি সফল হয়েছিলাম